আমাদের এলাকায় আকর্ষণীয় কয়েকটি জায়গা রয়েছে একটি হলো জলপাইগুড়িতে থাকা রাজবাড়ি গেট সেখানে এখন খুব সুন্দর পার্কের মতো তৈরি করা হয়েছে এটা দেখতেও অনেক মানুষ আসে তাছাড়া পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো যে ব্রিজ যেটার নাম জয়ী ব্রিজ সেটাও আমাদের এখানেই এখানেও প্রায় প্রতিদিন অনেক পর্যটকরা বেড়াতে আসেন তারপর আছে তিস্তা নদী তিস্তা নদী ও বাঁধ বর্ষাকালে যখন খুব বৃষ্টি হয় সেই সময় তিস্তা নদীর সৌন্দর্য যেন কয়েক গুণ বৃদ্ধি পায় তখন অনেক মানুষ ঘুরতে আসে এরকমই কয়েকটি আকর্ষণীয় জায়গা রয়েছে আমাদের এখানে